না দীর্ঘ সাঁতার অনুশীলন বা ওয়ার্কআউটের সময় আমি যেভাবে হাইড্রেট এবং প্রস্তুত থাকি সেটা হচ্ছে ওয়ার্কআউটের এর আগে প্রোটিন জাতীয় খাবার খাওয়া এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এছাড়াও সাঁতার কাটার আগে খাবার খাবার সম্পর্কে সতর্কতা অবলম্বন করে যে পুষ্টিবিদের পুষ্টিবিদদের মতে সাঁতার কাটতে যাওয়ার আগে না হালকা খাবার খেতে হবে বাদাম তাজা ফল না টক দই চা কফি এই ধরনের খাবার এই সময়ে খাওয়া যায় সকালে সাঁতার কাটতে যাওয়ার আগে একটি কলা খেয়ে নিতে পারেন